এটা সকল মাছ ধরার জন্যে আপনি কীভাবে মাছ দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে যদি ছিপ দিয়ে মাছ ধরেন ফলে ছিপ এবং দড়ি বঁড়শি দরকার এবং মাছ ধরার জন্যে একটা ভালো টোপ দরকার আপনি যদি জাল দিয়ে মাছ ধরতে চান তাহলে একটা ভালো জালের দরকার এবং আপনি যদি নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাহলে ন নৌকা দরকার এবং নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য যে সরঞ্জাম দরকার সেগুলো নিয়ে যেতে হবে রাত্রে মাছ ধরতে গেলে অবশ্যই লাইটের দরকার আর আমার মাছ ধত্তে গেলে কোনো গানের অভিজ্ঞতা নেই এবং আমরা যেমন চার বান্ধবী মিলে এক জায়গায় মাছ ধরতে গিয়েছিলাম তো একে অপরকে উৎসাহিত করার জন্যে আমরা কম্পিটিশান করেছিলাম যে কে কটা মাছ ধরতে পারে এবং বলে রেখি সেই কম্পিটিশনে আমি জিতেছিলাম